আমি নদীয়ার কৃষ্ণনগর থেকে বলছি আমার মেয়ের বিয়ের আগের কিছু ছবি তুলতে চাই না কে ফটোগ্রাফার অমিতদা তো হ্যাঁ মেয়ের বিয়ের আগের আগে কিছু ছবি তুলতে চাই হ্যাঁ কোথায় তুললে ভালো হবে বলুন কোথায় আপনারা তো তোলেন বলুন না কোন জায়গাটাতে গেলে ভালো হবে আমি দীঘাতেই যাব তো কত করে কী নেবেন যদি বলেন ভালো হয় ভিডিওর জন্য সত্তর হাজার টাকা দুদিন থাকব হুম ঠিক আছে তাই হবে তিনটেই করব আমি পরের বৃহস্পতিবার দিন যেতে চাই না থাকা খাওয়া হোটেল খরচা যা লাগবে আমরা দেবো আপনার শুধু ফটো তোলার জন্য যা যা লাগবে যেটা খরচ লাগবে সেটা বলবেন সেটা আমি দিয়ে দেবো আর অগ্রিম অগ্রিম কত দিতে হবে আপনি থাকবেন তো বিকেল চারটের সময় ঠিক আছে চলে যাব বাকি কথা ওখানেই হবে

হ্যাঁ দেখে একটু করে দেবেন ঠিক আছে রাখছি